আমি একটা ক্যাব ড্রাইভারকে বলিলাম দাদা আমাকে চন্দকোণা থেকে ক্ষীরপায়ে পৌঁছে দিতে হবে সেই মুহূর্তে আমার একটা আর্জেন্ট মেদিনীপুর থেকে কল আসে মেদিনীপুরে যেতেই হবে তখন আমি ক্যাব ড্রাইভারকে বলিলাম দাদা আমাকে মেদিনীপুরেই নিয়ে চলো আর্জেন্ট সে কি করলো যত তাড়াতাড়ি সম্ভব হয় মেদিনীপুরে নিয়ে চলে এলো যত দূর অন্তত সে পৌঁছে দিলো আমাকে